অ্যাঙ্গলিংয়ের পাঁচটি মৌলিক পদ্ধতি হল টোপ মাছ ধরা ফ্লাই ফিশিং টোপ কাস্টিং স্পিনিং এবং ট্রোলিং সবগুলোই স্বাদু পানি এবং লবণাক্ত পানির কোনে ব্যবহৃত হয় টোপ মাছ ধরা যাকে স্থির মাছ ধরা বা নীচের মাছ ধরাও বলা হয় অবশ্যই প্রাচীনতম এবং সর্বজনীনভাবে ব্যবহৃত পদ্ধতি ব্রিটিশ মিঠা পানির মাছ ধরার জন্য এটি ব্যবহার করা হয় যাকে মোটা মাছ বলা হয় এর মধ্যে রয়েছে ব্রেম বার টেঞ্চ এবং অন্যান্য নন গেম প্রজাতি কহুকের ওপর টোপ লাগানো হয় যা মাছ গিলে ফেলার সময় রডের ডগা বাড়িয়ে অ্যাঙ্গলার দ্বারা সেট করা হয় মাছ ধরার সাধারণ টোপগুলির মধ্যে রয়েছে কৃমি ম্যাকস ছোটো মাছ রুটির পেস্ট পনীর এবং শাকসবজি এবং সর্ষের ছোটো টুকরা টোপ দিয়ে ওজন করা যেতে পারে যাকে বলা হয় হয় ব্রিটেনে খাতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি সিঙ্গার সাধারনত সীসার এই ধরনের মাছ ধরার ক্ষেত্রে অ্যাঙ্গলার কেবল রডটি ধরে রাখে বা এটিকে শুইয়ে রাখে এবং মাছের টেলটেল ট্যাগলাইনের মাধ্যমে প্রেরণের জন্য অপেক্ষা করে কর্ক বা প্লাস্টিকের তৈরি লাইনের সাথে সংযুক্ত একটি প্রফুল্ল বস্তুর নীচে একটি নির্বাচিত গভীরতায় স্থগিত করেও টোপ মাছ ধরা যেতে পারে যাকে বলা হয় ব্রিটেনে ভাসমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বোবার অ্যাঙ্গলার টোপটিকে এমন গভীরতায় স্থগিত করার চেষ্টা করে যেখানে চোরানো মাছ এটি লক্ষ্য করবে এবং মাছের প্রাকৃতিক লোকানোর জায়গাগুলির কাছাকাছি অবস্থানগুলিতে যেমন ডুবে যাওয়া আগাছার বিছানা লগ এবং পানির নীচের পাথরের গঠন